আমার সাথে থাকা প্রথম ইতিবাচক পণ্যটি হল স্টোভ যখন বাড়িতে গ্যাস ফুরিয়ে যায় তখন হঠাৎ করে রান্না করতে করতে ভাত অথবা কোন তরকারি রান্না করতে করতে করতে বা চা করতে করতে গ্যাস ফুরিয়ে গেলেও বা গ্যাস ফুরিয়ে যাওয়ার পরেও চ একটু চা করার প্রয়োজন হল একটু ভাত রান্না করার প্রয়োজন হল তখন রেশন থেকে যে কেরোসিনটা পাওয়া যায় সেটা দিয়ে স্টোভ জ্বালিয়ে খুব সহজে আমরা ভাত তরকারি রান্না করি চা করি যেহেতু এখন সব বাড়িতে জ্বালানি অথবা গ্যাসের ব্যবহার বেশি কিন্তু যখন এটার মানে ঘাটতি দেখা যায় যখন এটা না থাকে তখন স্টোভটা আমাদের খুব দরকার হয়